পশ্চিমবঙ্গের ক্রিয়া খাত সম্পর্কে আমি খুব বেশি অভিজ্ঞতা নেই তবে ক্রিয়া খাতের সঙ্গে স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যরা যোগ আছে খেলা মানে শরীরচর্চা এবং মনের শান্তি মনের স্যাটিসফ্যাকশান যারা মানসিক রোগে ভোগেন বা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন যারা মানসিক রোগে ভোগে যায় তারা আমার মনে হয় তারা যদি খেলাধুলোর সাথে যুক্ত হন তাহলে তাদের মানসিক রোগ অবশ্যই ঠিক হয়ে যাবে এবং শারীরিক স্বাস্থ্যও খুব ভালো থাকবে